সাপের কামড় বা পোকামাকড়ের কামড় থেকে বাঁচতে আমাদের প্রয়জনীয় জিনিসগুলি হলও এক বাড়ির সামনা সামনি কিছু জায়গাাপত্র সব পরিষ্কার রাখতে হবে জলনিকাশির ব্যবস্থা রাখতে হবে তারপরে বাড়ির পাশে সব সময় কার্বলিক অ্যাসিড বা তোমার কিছু রাখলে যাওয়ার কারণে পোকাামাকড় বাড়িতে বা সাপ কিছু বাড়িতে না ঢকতে পারে এবং খুব সাবধানতা অবলম্বন করে কাজবাজু সব করতে হবে মানুষকে যদি সাপে কামড়ায় তাহলে মানুষকে সঙ্গে সঙ্গে সামনের হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দে নিয়ে যেতে হবে ওঝা বা গুণিনের কাছে নিয়ে যাওয়া চলবে না সেখানে মানুষটিকে ট্রিটমেন্ট করিয়ে যদি বিষাক্ত সাপে কামড়ায় তাহলে তাকে আরও ভালো বড়ো হসপিটালে নিয়ে যেতে হবে তাছাড়াও মানুষটিকে বাচানোর চেষ্টা করতে হবে সাপে যদি সাপে কাামড়ানো হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটিকে বেঁধে দিতে হবে বা নিম পাতা বেটে সেখানে লাগাতে হবে বা তামাক জাতীয় কিছু সেখানে লাগাতে হবে এছাড়াও পোকাামাকড়ের কামড়ে সরকার মানুষের সেই সব উপায়গুলি সমলম্বন করতে হবে ও এছাড়াও সবসময় নিয়েজ সাধাণতা অবলম্বন করে কাজ বাজ সব করতে হবে মানুষকে